হ্যাঁ আমি লাইভ মডেল বা স্টিল লাইফ থেকে এঁকেছি এর অভিজ্ঞতাটি আমার খুবই ভালো ছিল কিন্তু কিছু কিছু জায়গায় আমার এই অভিজ্ঞতাটি একটু অসুবিধা হয়েছিলো কারণ হচ্ছে এইটা যেরকম ভালো একটা অভিজ্ঞতা ছিল এবং খারাপও অভিজ্ঞতা ছিল কিছু কিছু কারণ আমি এখন অনেক রকমই লাইভ মডেল বা স্টিল লাইফ থেকে আঁকি কিন্তু তখন আমার প্রথমবার ছিল এই আঁকাটা ওই কারণে আমি এটি করেছিলাম ও তখন অভিজ্ঞতাটিও প্রথমবার ছিল এবং এর বিভিন্ন রকম অসুবিধা তো আমার হয়েছিলো যেরকম প্রথমবার কোনো লাইভ মডেল বসে রয়েছে তাকে দেখে আঁকা আমি আগে কখনো জানি নি সেটা একটা ভয় ছিল আমার নিজের মধ্যে সেই ভয়টাকে আমি কাটাতে পেরেছিলাম এটা একটা সুবিধাও ছিল অসুবিধাও ছিল যেরকম আমি ভয় কাটাতে পেরেছিলাম সেটা আমার একটি সুবিধা এবং ভয় কাটাতে পারি নি সেটি একটি অসুবিধা এইছাড়াও লাইভ মডেল দেখে আঁকার সময় তার মুখের ডিটেলস অনেক রকমভাবে করতে হয় সেইগুলো আমাকে ধরে ধরে করতে হয়েছিলো এছাড়া সে কীরকমভাবে বসে রয়েছে সেটিকে দেখেও আমাকে আঁকতে হয়েছিলো এইসব নিয়ে আমার অনেক রকম অসুবিধা হয়েছিলো কিন্তু এর মধ্যে থেকেও আমি অনেক কিছুই শিখেছিলাম যেরকম অসুবিধাও ছিল সুবিধাও ছিল